হ্যাঁ আমি অসুস্থতার চিকিৎসার জন্য হাসপাতালে যেতে খুব একটা বেশি পছন্দ করি না কারণ বাড়িতে যে পদ্ধতিতে যে জিন যে কিছু রয়েছে আমাদের পরিবেশের যে গাছ গাছড়া সেগুলো ব্যবহার করতে আমি বেশি পছন্দ করি কারণ হাস হসপিটালে গেলেই হসপিটালে বলবে এটা করতে হবে সেটা করতে হবে ব্লাড পরীক্ষা করতে হবে রিপোর্ট করতে হবে অতো কিছু ঝামেলা আমার ভালো লাগে না তার জন্যে যদি একটু পেটের প্রবলেম হয় সেক্ষেত্রে যেটা থানকুনি পাতা বলে একটা পাতা আছে সেই পাতাটা দুটো সকালে খালি পেটে খেয়ে নিয়ে জ এক গ্লাস জল খেয়ে নিলেই ওইটা হচ্ছে পায়খানার সমস্যা থেকে কোষ্ঠ কাঠিন্য থেকে প্রতিকার মিলে মানে ওটা খুব ভালো শরীরের পক্ষে এবং আরও যে পদ্ধতিগুলো রয়েছে যেমন বদহজম হয়ে গেলে বদহজম হয়ে গেলে আমি একটা ইনো নিয়ে চলে আসি বাড়িতে তো ইনো নিয়ে এসে সেই ইনোটাকে যদি ওই কোকোকলার সাথে পেস্ট করে খাওয়া যায় তালে তাড়াতাড়ি দ্রুত তাড়াতাড়ি ওই অ্যাসিডিটি থেকে মানে ভালো লাগে শরীর ভালো লাগে কাজ করে তো আর তোমার যেগুলো সুগার সুগারের যে হাসপাতাল বা ডাক্তারখানাতে অনেক রকমের ওষুধ দেই সেক্ষেত্রে যদি নিম পাতাকে থেঁতো করে তার এক কাপ রস যদি খাওয়া হয় খালি পেটে সেক্ষেত্রেও প্রচুর উপশম মিলে আর সামান্য যদি জ্বর হয় একটু জ্বর হলে পরে আমাদের এখানে যে শিউলি গাছ আছে শিউলি ফুলের গাছ তার পাতাকে চার পাঁচটা পাতাকে রস করে খেয়ে নিলে সেই সেই রসটা শরীরে গেলে গিয়ে পৌঁছালেই জ্বরের প্রতিকার করে মানে খুব ভালো জ্বর থেকেও সহজেই মুক্তি পাওয়া যায় সেক্ষেত্রে এই ছোটো খাটো বিষয়গুলা নিয়ে নিয়ে হসপিটালকে যেতে খুব একটা বেশি পছন্দ করি নি করি না মানে ঘরের পো ঘরোয়া পদ্ধতিতেই এটার সব সুন্দর হয়ে যায়